আমি নৃত্যের ব্যাপারে খুব বেশি কিছু জানি না তার কারণ আমি কখনোই নৃত্য শিখিনি আমি ছোটোবেলাতে গান শিখেছি মানে সঙ্গীত চর্চা করেছি কিন্তু নৃত্য চর্চা আমি কখনোই করিনি সেক্ষেত্রে তবুও ছোটোবেলাতে আমার মনে আছে যে ছোটোবেলায় যেমন প্রত্যেকটা বাচ্চাই নৃত্য করে সেরকম আমিও গান চললে নাচতাম মনে আছে যে আমার ওই মম চিত্তে নৃতে নৃত্যে আর ফুলে ফুলে ঢলে ঢলে এই গান দুটিতে আমি ছোটোবেলায় পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং নৃত্য প্রদান করেছিলাম করেছিলাম কিন্তু ভবিষ্যতে আমি আর নৃত্য নিয়ে কখনোই কিছু ভেবে দেখিনি আর যদি কখনো ইচ্ছে হয় অংশগ্রহণ কোনো অনুষ্ঠানে করবো কিনা সেটা তখন আমি ভাববো